হ্যাঁ সবজি বিক্রি করবে তো হ্যাঁ কী কী সবজি আছে আমি সব রকম নেবো কোনটা কীরকম দাম সেটা বলতে হবে কোনটা কীরকম দাম বলুন হ্যাঁ আমি নেবো আমি বারো মাসেই নেবো দাম পোষালে বারো মাসেই নেবো কম সম করে দিলে আমি বারো মাসেই নেবো ঠিক আছে আমি যে নেবো কীভাবে দেবে আমাকে কি বাড়িতে দিয়ে যাবে না কি আমাকে আনতে হবে

একটু দিয়ে গেলে সুবিধা হয় ঠিক আছে কত কি নেবে বলে দেবেন সে একটু দেবো সে দেবো দিয়ে যাবে যখন দেবো তাহলে সব রকম সব রকম সবজি দিয়ে দেবে কোনটা কী দাম সেটা বলে দিতে হবে ঠিক আছে ঠিক আছে গিয়ে পাঠিয়ে দেবেন